আপনি কি স্নেহার মা বলছেন আমি আসলে স্নেহার স্কুলের বাংলা শিক্ষিকা বলছিলাম বলছি ভালো আছেন তো হ্যাঁ আমি ভালো আছি না না অসুবিধার কী আছে আসলে আমাদের স্কুল থেকে একটা পিকনিক আয়োজন করা হয়েছে তো তা সব স্টুডেন্ট সব ছাত্রছাত্রীরা তো অংশগ্রহণ করবেই তার সাথে আমরা মানে ভেবেছি যে অভিভাবক অভিভাবিকাদেরও নিয়ে যাব তাই আপনি যদি ইচ্ছুক থাকতেন বা আপনারা যদি যেতে চান তাহলে যেতেন সেটাই আর কি বলার জন্য এই সামনের পঁচিশ ছাব্বিশ তারিখ করে আমরা ঠিক করেছি ওই তো মানে এমনিতে সব জায়গা তো ঘোরা হয় ওই দেউলের দিকটা ওদিকটা একটু সুন্দর আর কি ও মানে ছাত্রছাত্রীদের তো আলাদা আর অভিভাবকদের তো আলাদা না তো ওই ছশো করে অভিভাবকদের আর ছাত্রছাত্রীদের চারশো করে নেওয়া হচ্ছে দেখুন আমাদের স্কুলে তো অনেক ছাত্রছাত্রী এবং অভিভাবকরাও যদি যায় তাহলে তো বাস করতে হবে তাই আমরা ঠিক করেছি যে দুটো বাস করব আবার টিচাররাও আছেন শিক্ষক শিক্ষিকারাও আছেন খাবারের দেখুন যেহেতু বাচ্চারা খাবে ছাত্রছাত্রীরা তাই ঝাল কীরকমভাবে তেলের খাবার আয়োজন করছি না কারণ ওদের স্বাস্থ্যের দিকটাও তো ঠিক রাখতে হবে তাই কী মানে হালকা খাবার আর ব্রেকফাস্ট তো থাকবেই কারণ আমাদের ভোরবেলার দিকে যেহেতু গাড়িটা ছাড়ছে হ্যাঁ তাই হ্যাঁ আর যদি মানে আমরা আমরা তো কারো উপর জোর করছি না ছাত্রছাত্রীকে মানে আপনার বাড়ির স্নেহাকে একবার জিজ্ঞাসা করে নেবেন যে ও যাবে কি না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ বলছি আপনি মানে পিকনিকে আমি কিন্তু জোর করছি না আপনি যাবেন তো সেটাই আর কি হ্যাঁ হ্যাঁ আমি তো মানে আপনাকে একা বলছি না আমি সমস্ত ছাত্রছাত্রীদের অভিভাবক ভাবিকাদের বলছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় আপনি বাড়িতে কথা বলবেন তারপরই না আমাকে জানাবেন কোনো অসুবিধার কিছু থাকলে জানাবেন মানে আমরা তো সব সব সব দিক দিয়েই ঠিক ঠিক করেই নিচ্ছি তাই না হ্যাঁ বলছি শুনুন আমাদের তো একটু তাড়াতাড়ি আছে তাই একটু যদি তাড়াতাড়ি বলতেন আজকেই যদি জানাতেন হ্যাঁ আপনি একবার আপনার হাজবেন্ডকে ফোন করে জেনে নিন তারপরে আমাকে ফোন করে বলবেন হ্যাঁ হ্যাঁ আজকেই জানাবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ রাখুন